আমি গত দশদিন আগে আশা নামে একটি দোকান থেকে একটি স্কুলব্যাগ কিনি যে স্কুলব্যাগটির চেনগুলি কেটে গেছে আর সেই স্কুলব্যাগটির কাপড়টাও খুবই নিম্নমানের যেটা ভেতর দিয়ে সবকিছু দেখা যাচ্ছে ভবিষ্যতে আমি ওই দোকান থেকে আর কোন স্কুলব্যাগ কিনতে চাইবো না